পাশে আমাদের আমাদের বাড়ির পাশে ভাবি আছে তাদের পোলট্রি ফার্ম আছে পোলট্রির খাদ্য ম্যাঁজ পানি দিয়ে দিনই কবার দিতে হয় তার নেই ঠিক আমার ভাবিদের স সপ্তাহে সপ্তাহে ডাক্তার এসে পোলট্রিগুলো দেখে যায় তাদের রসুন রসুনের রস জরমনি পাতার রস খাওয়াই বড়ো করে বিক্রির ও করে আমরাও কিনি আমাদের বাড়ির ওই মুরগি আছে আমরা ওরম করে বড় করি বড়ো করে আমরাও বিক্রি করি মাসে মাসে আমার ভাবিরা পোলট্রির পোলট্রির ভ্যাকসিনও দেয় না হলে মরে না ভ্যাকসিন দিলে যদি মরে যায় ওই জন্য করে আমার ভাবিরা ভ্যাকসিন দেয় দিনে কবার খা খাদ্য দিতে হয় তার নেই ঠিক জল ওরম দিতে হয় পরিমাণ বাইরেতে লোক আসলে হট হুট করে ঢুকতে দেয় না যাতে জীবাণু না ছড়ায় ওই জন্য করে আমরা ভালো মতন মুরগি ঘরে ঢুকি না আমরা বাইরেতে দাঁড়িয়ে কথা বলি আমার স্বাস্থ্যভাবীদের আছে মুরগি আমরা কিনতেও যাই আমার ভাবিরা ওরম মুরগি ভালো ভাবে পোষে এই এই করম ভাই পষে মুরগি না হলে মুরগি মরে গেলে একটা মরলে সব মরে যাবে এক এক করে সব মরে যায় মুরগির ওষুধ পালা সব খাওয়াতে হয় দিনই ঠিক মতন কভার ও ম্যাজ দিতে হয় তার নেই ঠিক ওই জন্য করে ভাবি একটা লোক রেখেছে ম্যাজ পানি দেওয়ার জন্য আমার তো ভাবি